আমি আরামবাগ থেকে তারকেশ্বর যাব তো সে এই মুহুর্তে আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই তো আমি যদি এটা অনলাইন পেমেন্ট করতে পারতাম তাহলে খুব ভালো হত আপনারা যদি এই অনলাইন পেমেন্টের ব্যবস্থাটি করে দেন থালে আমার খুব উপকার হয় তো এখান থেকে তারকেশ্বরের যাওয়ার জন্য যে সমস্ত খরচাপাতি এই মুহুর্তে যদি আমাকে ক্যাশ টাকা না দিয়ে যদি অনলাইন পেমেন্ট করতে পারি তাহলে খুবই ভালো হতো এই সমস্ত টাকাগুলি যদি অনলাইন পেমেন্ট করা যায় তাহলে আমার খুবই ভালো হতো এমং এবং সমস্ত দিকে যাওয়ার সময় সুবিধে হতো কোথাও কোন অসুবিধার মধ্যে পড়তে হতো না তাই ড্রাইভারকে জিজ্ঞাসা করে ইউ পি আই আই ডি আছে কি না সেটা আমার নেই তো আপনারা কি অন্য কোন পেমেন্টের মাধ্যমে দিতে পারবেন টাকাটা পেটিএম অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে দিতে দিলে আমার খুব উপকার হতো জানতে আমি আপনি গন্তব্যে পৌঁছে গেছেনই এবং আপনার ভাড়া দিতে হবে তো আমি কীভাবে এই টাকাটা পাবো তার সুব্যবস্থা করে দিলে খুবই ভালো হতো